নদীয়া জেলা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত ধর্মীয় আঞ্চলিক এবং জাতীয় পালন সংমিশ্রণে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসব উদযাপন করে এখানে জেলার কয়েকটি উল্লেখযোগ্য উৎসব হল দুর্গা পূজা জাঁকজমক এবং উৎসাহের সাথে উদযাপিত দুর্গা পূজা নদীয়া এবং পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান উৎসব এটি দেবী দুর্গাকে সন্মান করে এবং মন্দের ওপর ভালোর বিজয়কে চিহ্নিত করে বিস্তৃত প্যান্ডেল শৈল্পিক সজ্জা সাংস্কৃতিক পরিবেশনা উদযাপন বৈশিষ্ট্য সন্দেশ এবং রসগোল্লার মতো ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি এই উৎসবে উপভোগ করা হয় এছাড়া আছে রথযাত্রা যা এখানকার সনায়ত উৎসব নামেও পরিচিত এতে রথে দেবতাদের শোভাযাত্রা জড়িত নদীয়া জেলার সদর দপ্তর কৃষ্ণনগরে উৎসবটি ধুমধাম করে পালিত হয় হিন্দু ক্যালেন্ডারের ওপর নির্ভর করে রথযাত্রা সাধারণত জুন বা জুলাই মাসে হয় রক্ষাকালী উৎসব রক্ষাকালী উপাসনার জন্য নিবেদিত হয় এটি আচার পার্থনা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় উৎসব সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে অনুষ্ঠিত হয় এছাড়া রয়েছে ঈদল ফেতর এবং মহরম নদীয়ার মুসলিম সম্প্রদায়ে ঈদল ফেতর উদযাপন করা হয় রমজানের শেষে পার্থনা ভোজন সামাজিক জমায়েতের মাধ্যম ইসলামীয় ক্যালেন্ডারের প্রথম মাস মুহাররম ইমাম হোসাইনের শাহাদাতের মিছিল স্মরণ পালিত হয় এছাড়া রয়েছে রাসমেলা কাশিম বাজার শহরে অনুষ্ঠিত হয় রাধা কৃষ্ণের কিংবদন্তি প্রেমের গল্পের সাথে যুক্ত একটি মেলা মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় খাওয়া দাওয়া হয় ঐতিহ্যবাহী বাঙালির খাবারও আসে নতুন নতুন জন্মাষ্টমী ভগবান কৃষ্ণের জন্ম উপলক্ষে উদযাপন করা হয় জন্মাষ্টমীতে প্রার্থনা ভক্তিমূলক গান এবং নৃত্য পরিবেশন অন্তর্ভুক্ত থাকে মন্দির এবং বাড়িগুলি সজ্জিত করা হয় এবং মাখন মিষ্টি মত বিশেষ খাবার প্রস্তুত করা হয় নবদ্বীপে রাস উৎসব যেটি চৈতন্য মহা প্রভুর জন্ম বার্ষিকে উদযাপন করা হয় একজন বিশিষ্ট সাধক এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবক্তা ভক্তরা শোভাযাত্রা কীর্তন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই উৎসবগুলির সময় লোকেরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয় মেলায় যায় ঐতিহ্যবাহী খাবারে লিপ্ত হয় উৎসগুলি সম্প্রদায় এবং আনন্দের অনুভূতি জাগিয়ে তোলে যা নদীয়া জেলার বৈচিত্রময় সাংস্কৃতিক পোশাককে প্রতিফলিত করে